আমি আমার জীবনে আমি আমার জীবনে এখনকার কোনো মনোরঞ্জন ঘটনার মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলির মধ্যে আমি আমার বাড়ির লোকেদের সাথে মা বাবা ভাই বোন ইত্যাদি লোকেদের সাথে অযোধ্যা ঘুরতে গিয়েছিলাম পিকনিক করতে সেখানে আমার একটি অনুভূতি হয়েছিল এছাড়া দুর্গা পূজার সময় বন্ধুবান্ধব নিয়ে বন্ধুবান্ধবরা মিলে এক কাশীপুর একটি ঘুরতে যাওয়ার জায়গা সেখানে দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম এছাড়া ভামুরিয়া নিতুরিয়া ইত্যাদি জায়গাতে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম এই এক বছরের মধ্যে আমার অনেক জীবনে অনেক উন্নতি পড়াশোনা কলেজে উঠেছি এবং ফার্স্ট ইয়ারে পড়ছি এছাড়া আমার জীবনে মনে রাখার মতো ঘটনা যা এই আমার বন্ধুর একটি একটি খারাপ খবর হল আমার এই শেষ জীবনে একটি খারাপ খবর হল আমার একটি বন্ধুর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মারা গিয়েছে সেই নিয়ে আমি খুব দুঃখিত এবং আমাদের বন্ধুর গ্রুপের মধ্যে অনেকটা সময় দুঃখ প্রকাশ করে আমাদের এছাড়া এই গত এক সপ্তাহের মধ্যে আগে আমার বাবা মা ভাই বোন ইত্যাদির সাথে পুরী ঘুরতে গিয়েছিলাম সেখানে অনেক মজা হয়েছিল এবং সেইখানে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে এবং সকালবেলার ঘুম থেকে উঠে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা সব সময় সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করছিলাম অনেক খাবার দাবার খেলাম এবং সেখানে সেই রাতে এবং সেইখানে কোনো হোটেলে থেকে সেইখানে থাকলাম এবং আবার পরের দিন সকালে উঠে সমুদ্র সৈকতে গেলাম এবং এখানে অনেক দর্শনীয় স্থান আছে যেমন পুরীর জগন্নাথ মন্দিরে অনেক ঘোরাঘুরি করলাম সেইখানে অনেকের সাথে দেখা হল অনেক বন্ধু বান্ধবরাও গিয়েছিল আমাদের সাথে অনেক ভাই বোন আমাদের বাবার বন্ধুর দের ফ্যামিলিরাও রয়েছিল সেখানে খুব মজা হল এবং আমি সেই ঘটনা আমার শেষ জীবনে খুব প্রভাবিত করেছে